এখনকার বর্তমান দিনে মেয়েরাও বসে নেই তারাও বাড়ির কাজকর্ম সেরে ছেলে মেয়েকে ঠিকমতো ভাবে টিউশন স্কুল পাঠিয়ে দিয়ে নানারকম ব্যবসার সঙ্গে ছোটখাটো কাজের সঙ্গে নিযুক্ত হচ্ছেন কেউ নাইটি চুড়িদারের ব্যবসা করছে কেউ বা শাড়ির ব্যবসা করছে কেউ টেলারিংয়ের কাজ করছে কেউ বা পার্লার খুলেছে সরকার তাতে সাহায্য কচ্ছে বিভিন্ন রকম লোন চালু করেছে সেই লোন নিয়ে সবাই ব্যবসা ধীরে ধীরে একটু একটু করে ক্রমশ বাড়াচ্ছে এবং ঠিকমতো লোন পরিশোধ করছে সরকার সুদের হারও একটু কম নিচ্ছে তাতে মানুষের উপকার হচ্ছে ব্যবসাও ধীরে ধীরে উন্নতি হচ্ছে এইভাবে সরকার আমাদের পাশে আছে বলেই আমরা এগিয়ে চলেছি আগামী দিনে সরকার যদি আমাদের পাশে এইভাবেই থাকে আমরা ব্যবসায় আরো উন্নতি করতে পারব আরো এগিয়ে যেতে পারব ছেলে মেয়েকেও ঠিকমতো ভাবে মানুষ করতে পারব এইভাবে সরকার আমাদের পাশে আছে আমরা সফল হতে পারছি